পরিচয় ধারণ করার কথা বলতে গেলে খেলাধুলা দেশের নাম উন্নতির ক্ষেত্রে বড়ো ভূমিকা পালন করে যেটা আমার মনে হয় যেমন ধরে নিন ক্রিকেটের ক্ষেত্রেই বলি সারা বিশ্বের ভালো ভালো ক্রিকেট দলগুলির মধ্যে ইন্ডিয়া তথা ভারতের নাম অন্যতম সেটা আর নতুন করে বলার কিছু নেই আর আমি একজন ভারতীয় হিসাবে নিশ্চই ভারতকে সমর্থন করবো আর প্রিয় খেলোয়াড় যদি বলি আমাদের দেশের সমস্ত খেলোয়াড়ই আমার প্রিয় কিন্তু তাদের মধ্যে যারা আমাদের স্থানীয় হয়ে পরে দেশের হয়ে খেলেছে তাদের প্রতি একটা আলাদা সম্মান আমার মনে জেগে ওঠে এবং বলতে পারেন গর্ব বোধ হয় আর স্লোগান স্লোগানের কথা যদি বলি তাহলে কলকাতা টিমের ক্ষেত্রেই বলি এই রকম অনেক স্লোগানই রয়েছে সব তো আর বলা সম্ভব নয় হ্যাঁ আর একটা কথা মনে পড়লো খেলার সময় মাঠে তো দেখেছেনই দর্শক তাদের প্রিয় খেলোয়াড়ের নাম জোরে ডেকে সমর্থন করে বা দলের নাম যেমন ইন্ডিয়া ইন্ডিয়া এরকমভাবে সমর্থন করে এই ক্ষেত্রে খেয়াল করে দেখবেন ভারতের জনগণ তখন জাতি ধর্ম নির্বিশেষে ওই খেলার আনন্দে মেতে মেতে ওঠে